হ্যালো আমার সেই ইয়ে বে টয়লেট বা বাথরুমের ঘরে জল পড়ছে না কল খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ আমি হচ্ছে এ সরাহাট থেকে বলছি আমার তো কখন আসবে আর আমার জল না দিলে অসুবিধা হয়ে যাচ্ছে হুম জল না পড়ছে অসুবিধা হয়ে যাচ্ছে হ্যাঁ কেউ টয়লেটে যেতে পারছে না বাথরুমে যেতে পারছে না হ্যাঁ তাড়াতাড়ি এলে তো খুব ভালো হয় হ্যাঁ না তোমাকে পাইপ কিনে নিয়ে আসতে হবে কেন না আমি তো বাড়িতে আছি আর আমার লোক ঘরে নেই তোমাকে পাইপ টাইপ কিনে নিয়ে এসে কাজ করে এসে ঠিক করে দিয়ে যেতে হবে

কিন্তু তাহলে কী হবে পাইপ তো আমার লাগবে তার পরে গাড়ি এ করে আগে আনতে হবে ওগুলো ব্যবস্থা করে নিয়ে আসতেই হবে নাহলে হবে না আগে আপনি তাহলে লোক দিয়ে আগে দেখে যান আর নাহলে আপনি এসে দেখে যান তারপর জিনিসপত্র নিয়ে আসবেন